ভবানীপ্রসাদ সাহুর লেখা ভূত ভগবান শয়তান বনাম ডাক্তার কভুর এই বইটি আমি যখন পড়ি তখন আমি কিশোর বয়সি এই বইটি পড়ার পর আমার সম্পূর্ণ জীবন দর্শনটিই পাল্টে গেছিল বস্তুতান্ত্রিক যে দর্শন সেই দর্শনে দীক্ষা দিয়েছিল আমাকে এই বইটি এবং তারপর থেকে আমার জীবন দর্শন আমার চিন্তা ভাবনা আমার সবকিছু একেবারে অন্য খাতে প্রবাহিত হতে থাকে এবং আজও চলেছে